পুরুলিয়া জেলার ভ্যালু স্টোর থেকে গতসপ্তাহে আমি যে দুটি প্লাজো কিনেছিলাম সেই প্লাজোগুলি ঠিকই ছিলো কিন্তু ধোয়ার পরে অনেকটা রং উঠে গেছে